বর্তমান পরিস্থিতি আমরা নানান রকম জায়গায় বিজ্ঞাপন দিতে পারি যেমন টিভিতে খবরের কাগজে মোবাইলে ফেসবুকের মাধ্যমে তবে আমার মনে হয় ফেসবুকের মাধ্যমে সবথেকে বেশি বিজ্ঞাপন দেওয়াটা সহজ যেখানে আমরা কম পুঁজি থেকে বেশি পুঁজি সব কিছুরই বিজ্ঞাপন দিতে পারি আর মানুষের সাথে সহজে সরাসরি যোগাযোগও করতে পারি যেটা খুব প্রয়োজন বর্তমানে যে কোনো ব্যবসার জন্য বিজ্ঞাপনের সবথেকে উত্তম মাধ্যম হলো ফেসবুক যেটা আমার ব্যক্তিগত মতামত এখানে অনেকের মতবিরোধ থাকতেও পারে তবে আমি তুলে ধরবো আপনি কেন ফেসবুক মার্চেন্ট করবেন কিভাবে করবেন আজ প্রায় সবাই অনলাইনে নির্ভর সস্তার ডেটা এবং সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে অ্যাক্সেসটার সাথে সাথে সারা দেশে ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এমন লোকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছেই এর অর্থ হলো যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি তাদের সমগ্র গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে চায় তাদেরকে সংশ্লিষ্ট করতে চায় ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে চায় এবং তাদের কাছে পণ্য বা পণ্য সরাসরি পৌঁছতে চায় তবে আমরা ফেসবুকের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারি

যেমন আমার দেখা সবথেকে আমার দেখা সবথেকে ভালো একটি দিক হলো ফেসবুকের মাধ্যমে নানারকম ব্যবসা যেমন কোথাও কোনো দোকান বা যে কোনো কি বলবো যে যেমন কোথাও কোনো ব্যবসা বা কোনো একটা শপিং মল তৈরি হয়েছে সেটার ও উপরে যদি আমরা ফেসবুকে একটা ছবি দিয়ে সেটাকে পোস্ট করে দিই যে এখানে খুব ভালো জিনিস পাওয়া যায় কম দামে বা বেশি দামে খুব ভালো জিনিস পাওয়া যায় কম দামে সো সেই জিনিসটা সবার আগে ফেসবুকের মাধ্যমে বেশি মানুষের কাছে পৌঁছবে তো এভাবে আমরা ফেসবুকের মাধ্যমে বিজ্ঞাপনটা খুব সহজে লোকের কানে পৌঁছে দিতে পারি বা চোখের সামনে ধরে তুলে ধরতে পারি